কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ কিন্তু হায় বর্তমান যুগে একজন কৃষকের ঘরে কৃষকের ছেলে বা মেয়ে আর কৃষক হতে চাইছেন না তারাও যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত দিক থেকে আরও এগিয়ে আসতে চাইছে ধরা যাক কোন একটি পরিবারের একটি কৃষকের দুটি সন্তান রয়েছে তাদের সে সন্তানদের মধ্যে কোনো একটি সন্তান চাইবেন যে তিনি তার বাবার মতোনই কৃষক হন এবং অপর সন্তানকে ভালোরকম শিক্ষা বৃত্তি ইত্যাদির জন্য শহরে বা দূরে কোথাও পাঠানো হয়ে থাকে কিন্তু দূরে পাঠানো বা শহরে যাওয়া মানে এই নয় যে সে তার মূল থেকে আলাদা হয়ে যায় এখনকার দিনে যারা আগামী প্রজন্মের শিক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তারা উপযুক্ত শিক্ষালাভ করার জন্য নিজেদের গ্রামাঞ্চলের বাড়ি ছেড়ে দূরে শহরে কোনো কলেজে বা কোনো স্কুলের বা কোনো জায়গার মেস হোস্টেল ইত্যাদিতে স্থানান্তরিত করে যান এবং পড়াশোনা শেষ করে ভালো জায়গায় কোনো চাকরি খুঁজে নেন এবং চাকরি খোঁজার পরে তাদে তারা তাদের জীবনসঙ্গীও খুঁজে নেন কিন্তু সবসময় এটা সত্যি নয় যে তারা তাদের জীবনসঙ্গী হিসাবে কোনো শহরের ব্যক্তি বা শহরের মহিলাকেও পছন্দ করবেন এমনটাও হতে পারে যে তারা তাদের গ্রামের মেয়ে বা গ্রামের ছেলেদেরও পছন্দ করে থাকেন